হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি কাজে টাজে আসছ না কেন না না আমি সে হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি কিন্তু দেখো আমাদেরও তো বাড়ি থেকে বুঝতে পারছ সমস্যা হচ্ছে কাজ টাজ করতে আসনি বুঝতে পারছ এবার আমাকেও তো চারিদিকটা সামলাতে হচ্ছে বলো অফিস দেখব না ঘর দেখব না কী দেখব বুঝতে পারছ ব্যাপারটা

না না সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই কেন নয় কিন্তু ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি তো এমনিতে মাসে ছুটি নাও এক্সট্রা তার পরে এই কদিন আবার কাজে আসনি বুঝতে পারছ আমাকে একা চারদিকটা দেখতে হচ্ছে সব দিকটা বুঝতে পারছ তো তোমাকে একটু মানে একটু দেখে ইয়ে কাজটা করাটাই তো দরকার তাই নয় এরকমভাবে ছুটি নিলে কি হবে তাহলে আমাকে তো অন্য দেখতে হবে

হ্যাঁ হ্যাঁ তুমি তুমি হ্যাঁ তুমি ওইটা করলেও তো ভালো হয় বুঝতে পারছ ব্যাপারটা তুমি যে একবারেই আসাটা বন্ধ করে দিয়েছ তুমি যদি এসে আমাকে ফোন করে বলতে যে দাদা আমি এমনি সকালবেলা এসে কাজটা করে দিয়ে যাব তাহলেও আমার কোনো অসুবিধা ছিল না বুঝতে পারছ এবার আমার একটু মানে ওই কারণেই অসুবিধা হচ্ছে যে এরকম আসেনি কী করছে যে শুধুই ছুটি নিয়ে নিচ্ছে আসছে না বুঝতে পারছ ব্যাপারটা ঠিক আছে অসুবিধা নেই এসো হুম হুম